আমার রাজ্যের উপজাতিদের প্রধান পেশা হলো কৃষি এবং বিভিন্ন বনজ জিনিস থেকে জিনিস তৈরি করা এর ঐতিহ্যবাহী যা উপজাতীয় শিল্প হলো মাদল বাজানো এটা আমি জানি